না আমার কোনো লেখার পরামর্শদাতা বা রোল মডেল নাই আমি যখন কিছু ভালো দৃশ্য দেখি তখন ওটা দেখার পর কিছুক্ষণ বসে ভেবে কিছু একটা ভালো কবিতা লিখে ফেলি তারপরে ফেসবুকে একজন বং স্টোরি বলে আছে উনি খুব ভালো কবিতা লেখেন আর বলেনও ওটা আমার খুব শুনতে ভাল লাগে ওটা শুনে যখন আমি ভাবি তখন ঘরে ভাবি তখন কিছু মাথায় এলেই লিখতে শুরু করি তখন তখন আমার মা বাবা আমাকে উৎসাহ দেয় তুই বলে যে তুই লিখতে চাইলে আরও ভালো লিখতে পারিস তুই ট্রাই করতে থাক তুই আরও ভালো লিখবি